হ্যালো ও আচ্ছা হ্যাঁ আচ্ছা আমি আমি একজন অধ্যক্ষ বলছি তো আমার ওই গভর্মেন্টের যে ওড়িয়া যে সারকুলারের ব্যাপারটা আছে না তো ওই সম্বন্ধে আমার খুব জানার ইচ্ছা আমার এক নম্বর তো ঠিক আমার জানার ইচ্ছা বললে ভুল হবে আমি ওই ব্যাপারটা অত বুঝি না আমার একজন বন্ধু তার এই ব্যাপারে খুব মানে জানতে ইচ্ছা তো খুব আগ্রহী সে তা আমি তখন আমার মনে হল আপনার কথা আমার মনে হল যে আপনি এ ব্যাপারে ঠিক মতো বুঝিয়ে বলতে পারবেন তো সেই জন্যই আমি চাইছিলাম আর কি আপনাকে তো সময় হবে

হ্যাঁ তো কবে নাগাদ সময় হবে সেরকম একটা তারিখ ঠিক করলেই ভালো হত তাহলে এইখানে চলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে অসুবিধা হবে না হ্যাঁ ঠিক হ্যাঁ হ্যাঁ অবশ্যই ঠিক আছে চার পাঁচদিন পরেই হবে তাহলে ঠিক আছে আমার ওই জন্যই মনে হল যে এটা এটার খুব মানে আমার নিজেরও জানার এসব ব্যাপারে খুব দরকার তো ঠিক আছে তাহলে চার পাঁচ দিন পরেই একটা তারিখ ঠিক করা যাবে হুম সময় নিয়ে বসা যাবে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ওকে